পাখির অবস্থান মানে অবস্থান সংরক্ষণ বলতে কি এখন যে মানে কি প্রচুর ঝড় বৃষ্টির কারণে পাখিগুলো মানে কী বলবো পাখিরা তো গাছে থাকে এবার প্রচুর যে বাইরে ঝড় বৃষ্টি টিষ্টি যখন তখন হচ্ছে তার কারণে পাখিরা ঠিক ঠাক করে গাছে থাকতেও পারছে না ওদের বাসা ভেঙে যাচ্ছে ডাল ভেঙে পড়ে যাচ্ছে ঝড়ে ওদের মানে হাওয়া লেগে ওদের ডিম পড়ে যাচ্ছে নিচে ডিম নষ্ট হয়ে গেলে পাখি তো আর পাচ্ছে মানে বৃদ্ধিও পাচ্ছে না এইভাবে এবার কী করা উচিত এখানে আমাদের গাছ আবার প্রচুর গাছও কেটে ফেলা হচ্ছে ওই জন্য পাখির সংরক্ষণও হচ্ছে না এবার আমাদের এই গাছে গাছে আমি আমার বন্ধুরা সবাই যেটা আমরা করে থাকি আমরা পাখিটা খুবই ভালোবাসি আর আমরা চাইও পাখি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাক একটা সুন্দর দৃশ্যমান জিনিস যদি থাকে সেটা পাখি এবার আমরা যেটা করি সেটা গাছে কোনো ভাঁড় বা খোপ যেগুলোকে বলে ওগুলোকে ভালো করে ছিদ্র করে যেমন পাখি রাখার যে জায়গাগুলো তৈরি হয় ওরা যেন ওর মধ্যে ঢুকে ডিম দিতে পারে বাসাতো করলে ওরা ভেঙে যাবে ঝড় ঝাপটার কারণে এবার ওই ভাঁড়গুলো গাছের গায়ে আমরা বেঁধে রেখে আসি বেঁধে দিয়ে আসি যেন ওর মধ্যে পাখিগুলো ঢুকতে পারি ঢুকে ডিম দিতে পারে তার থেকে অনেক বৃদ্ধি পেতে পারে পাখিরা এপরে খাবার যেগুলো আমরা টিফিন খরচ বাঁচিয়ে দোকান থেকে কিছু পাখির খাবার কিনে পাখিরা অনেক যখন থাকে সেখানে গিয়ে একটু ছড়িয়ে দিই এইভাবে পাখির সংরক্ষণও করতে থাকি আমরা

এইভাবে পালন করা হয় বলে আমি মনে করি আমার বন্ধুরাও খুব ভালো এইভাবে আমার সঙ্গে বা আমরা সবাই মিলে পাখিদের সংরক্ষণ করি বা পালন করা উচিত আমি মনে করি এটা সবার করা উচিত কেন পাখি একটা সুন্দর দৃশ্যমান জিনিস তার থেকে মানে ওদেরও মানে কী বলবো ওদেরও এই পৃথিবীতে থাকার প্রয়োজন আমিও মনে করি মানে সব আমরা এমনই সবকিছুকে নিয়েই থাকতে বেশি ভালোবাসি